হ্যালো হ্যালো এটা কি সঞ্জীব হসপিটাল সঞ্জীবনী হসপিটাল এটা আসলে এই হসপিটালের সাইডে একটা বাচ্চা খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তাহলে এই মুহুর্তে নিয়ে গিয়ে ওকে নিয়ে যেতে পারবো কি আমি নিয়ে যেতে গেলে কী কী সঙ্গে কী কী নিয়ে যেতে হবে আসলে বাচ্চাটার বাড়ির কেউ নেই আমি হচ্ছে রাস্তায় ওকে হটাৎ করে দেখতে পেয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ মাথায় সামান্য কিছু আঘাত লেগেছে আসলে অজ্ঞান হয়ে গিয়েছে মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ এটাই সামনাসামনি হচ্ছে এই জন্য দূরে কোথাও যাবো না এটাতে নিয়ে যেতাম আচ্ছা এখন এখন ভালো কোনো ডক্টর আছে তো নিয়ে গেলে পাবো তো আচ্ছা তাহলে আসলে ছোটো বাচ্চা তো বুঝতেই পারছেন ওই জন্য নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে ঠিক আছে ম্যাডাম যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আপনি নিশ্চয়ই হ্যাঁ আমি তাহলে পারলে পারলে তাড়াতাড়ি কোনো আচ্ছা আপনি বরং ডাক্তারকে বলে রাখুন হ্যাঁ তো আমি কিছুক্ষণেই মা মিনিট দশেকের মধ্যেই এসে পৌঁছোচ্ছি হুম আচ্ছা ঠিক আছে আমি এক্ষুণি নিয়ে যাচ্ছি আপনি হচ্ছে ডক্টরকে বলে রাখুন হ্যাঁ